কে বলছ ওও গুড়িয়া বলছ বলো কী বলছ হ্যাঁ কবে হবে গো না আমি এখনও কবে হবে ওও কাল থেকে হবে তাহলে দেখো আমাকে একটাও খবর দেয়নি এখনও পর্যন্ত ঠিক আছে ভালো কথা আচ্ছা ওও আচ্ছা কখন আচ্ছা ও ঘরের ভিতর চাবি রেখেছে ওইজন্যে আচ্ছা তাহলে আসতে

ঠিক আছে শুনে খুব খুশি হলাম আনন্দ হলো হ্যাঁ একটা দেশে বা গ্রামের মধ্যে একটা সুযোগ হবে পুজো হলে ভীষণ আনন্দ হবে ঠিক আছে তাহলে পুজোতে কী কী হচ্ছে বাজনা টাজনা কিছু হবে তাই নাকি তিন দিন ধরে খাওয়ান দাওয়ান হবে বাঃ খুব ভালো কথা হুম আচ্ছা ভালো জিনিস তো হুম আচ্ছা আচ্ছা খুব ঠিক আছে খুব আনন্দের কথা হ্যাঁ না না আমি তো জানি না ঠিক আছে সেরকম চাঁদা কত করে ধরেছে এবারে মনে হচ্ছে দেড় হাজার করে তা ঠিক আছে বছরে একবার পুজো দিতেই হবে দেড় হাজার টাকা একটা কিছু ব্যাপার না একটা এরকম ঠাকুরের পুজো হবে হ্যাঁ তিনদিন ধরে যেখানে খাওয়ান দাওয়ান হবে একটা তো খরচা আছে তারপর বাজনা হবে মাইক হবে নিশ্চয়ই না কি বলো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দেড় হাজার টাকা এমন কিছু নয় হ্যাঁ সেটাই তো হ্যাঁ সেটাও প্রত্যেকের কাছে প্রস্তাব রাখতে পারে যার যতটা সামর্থ্য কেউ দেবে না কি হ্যাঁ এতে করে অনেকটা হ্যাঁ অনেকটাই ইয়েতে করে ধরো কিছু চাল ডাল কিছু সংগ্রহ হলেও তো অনেকটা ওদের সেভ হবে না হ্যাঁ খরচাটাতো কম নয় এখন তো দুর্মূল্যের জিনিস জিনিসপত্রের দাম প্রচুর তাই তো

না সে তো না সে তো

হ্যাঁ ঠিক আছে অবশ্যই দেবো একটা ঠাকুরের পুজো হচ্ছে একটা দেবতার পুজো মানে বিরাট ব্যাপার অবশ্যই দেবো হ্যাঁ যতটা পারব আমি নিশ্চয়ই দেবো আর এর মধ্যেই কিছু চাল ডাল বা আমি না হয় কিছুটা ডাল দিয়ে দেবো বাইরের থেকে কিনে হ্যাঁ যদি খাওয়ার একদিনের খাওয়ার যে ডালের খরচাটা না হয় আমিই এক্সট্রা দিয়ে দেবো এবারে বলে দেবে একটু আমিও না হয় যখন আসবে আমার কাছে আমিই বলে দেবো যে ঠিক আছে যতটা লাগবে খিচুড়ি খাওয়ানো হবে তো না কি আচ্ছা খিচুড়ি খাওয়ানোর জন্য সেদিনকার যে ডালটা লাগবে আমি দিয়ে দেবো হ্যাঁ উপরন্তু আমি ওই দেড় হাজার টাকাটাও দিয়ে দেবো ঠিক আছে হুম ঠিক আছে হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ অবশ্যই ঠিক আছে যাওয়া যাবে হ্যাঁ বলে দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবাই মিলে ঠিক আছে হ্যাঁ ডাকলে তো সবাই আসবে ঠাকুরের কাছে কেউ না করবে না ঠিক আছে সবাই আসবে সবাই এগিয়ে আসবে হ্যাঁ এটা তো আর কোনো পারিবারিক কাজ নয় যে কেউ কোনো বসে থাকবে ঠাকুরের কাজ যেহেতু সবাই এগিয়ে আসবে যার যতটা সামর্থ্য দানও করবে হ্যাঁ তাছাড়া বছরে একবার পুজো মানে একটা গ্রামের একটা আনন্দের ব্যাপার বিশাল একটা আনন্দের ব্যাপার

হ্যাঁ বাচ্চাদের আনন্দ হবে ধরো তিনদিন ধরে মাইক বাজবে বাজনা বাজবে একটা গমগম করবে গোটা পাড়াটা বিশাল ব্যাপার তাই তো

ঠিক আছে